হ্যাঁ বলছি আচ্ছা আচ্ছা বলুন

এই সামনের পঁচিশ তারিখে হবে

আচ্ছা আপনার ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে তো আপনার ছেলেদের আছে একশো মিটার দৌড় আর আছে আলু দৌড় আপনাকে কিছু আনতে হবে না বিদ্যালয় থেকেই সব কিছু দেওয়া হবে কোনো সমস্যা নেই আপনাকে কিছু নিয়ে আসতে হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চাদের সব কিছু দেখিয়ে দেওয়া হবে সেই সঙ্গে একদিন আপনারাও আসবেন মাঠে থাকবেন এবং সমস্ত জিনিসটা বুঝে নেবেন আর পঞ্চাশ মিটার গিয়ে আবার পঞ্চাশ মিটার আসতে হবে না ওদের পুরোপুরি লাইন কাটা থাকবে সেই লাইন ধরে একশো মিটার ছুটে গিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে হবে মাঠের এক প্রান্ত থেকে শুরু হবে আর এক প্রান্তে গিয়ে থামতে হবে এবং সেখানে ফিতে থাকবে সেই ফিতেতে গিয়ে ফিতে পার করতে হবে তা হলে যে প্রথম হবে সে প্রথম এই ভাবে হবে এ বার দ্বিতীয় বারে আবার হবে এ রকম ভাবে কয়েকবার দুবার তিনবার হওয়ার পর ফাইনাল মানে চূড়ান্ত পর্যায়ে যারা উঠবে তাদের নিয়ে যেটা হবে সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এ ভাবে হবে আর আলু দৌড়ে আপনাকে কিছুই নিয়ে আসতে হবে না আলু দৌড়ে তিনবার যেতে হবে প্রথমে যে যেই জায়গা থেকে শুরু হবে ওই জায়গা থেকে ছুটে গিয়ে আলু সাজানো থাকবে যে যার লাইন বরাবর সেই লাইনে গিয়ে আলুটা নিয়ে এসে আবার যেই যেই জায়গা থেকে শুরু হয়েছিল ওখানে গিয়ে নিয়ে রাখতে হবে আবার ছুটে গিয়ে আর একবার আনতে হবে আবার ছুটে গিয়ে আর একবার আনতে হবে মোট তিনবার আনতে হবে ঝুড়িতে তিনটে আলু রাখার পর ছুটে গিয়ে আবার যেখানে ফিতে থাকবে সেখান অবধি যেতে হবে তো সেই রকম ভাবে যে প্রথমে গিয়ে পৌঁছতে পারবে সে প্রথম যে দ্বিতীয় যাবে সে দ্বিতীয় এবং যে তৃতীয় যাবে সে তৃতীয়

না না ঠিক আছে না ঠিক আছে একটু ব্যস্ত ছিলাম কোনো সমস্যা নেই তবে আমাদের তো আবার স্কুলেও অভ্যাস করিয়ে দেওয়া হবে তো স্কুলের টিফিনের পর বা বিরতির পর আপনি আসবেন আমাদের ওই সময়টায় বাচ্চাদের অভ্যাস করিয়ে দেওয়া হবে তখন নিয়মকানুনগুলোও বলে দেওয়া হবে দরকার হলে আপনি আপনার যাবতীয় ভাবে দেখে নিতে পারবেন এবং বাচ্চাকে সে ভাবে তৈরি করতে পারবেন আপনি সময় নিয়ে আসবেন কোনো সমস্যা নেই বাকি অভিভাবকরাও থাকবে এবং বাকি আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনি সেই প্রশ্ন করতে পারবেন জেনে নিতে পারবেন এবং বাচ্চাকে তৈরি করতে পারবেন না না একদম মনে করছি না আপনি বাচ্চাকে তৈরি করুন দরকার পড়লে আবার আমাকে ফোন করবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ ধন্যবাদ